হ্যাঁ আমি তো শহরে থাকি সেখানে খুব বেশি পাখি দেখা যায় না কিন্তু আমি একবার সুন্দরবনে বেড়াতে গিয়েছিলাম সেখানে গিয়ে দেখি অনেক পাখি কিন্তু সব পাখিদের নাম তো আমি জানি না কিন্তু আমি যেই পাখিগুলোকে ফটো তুলতে যাচ্ছি তখন তারা দল বেঁধে পালাচ্ছে যেই দল বেঁধে পালাচ্ছে তখনই আমার সামনে একটা কুকুর আসলো ভাগ্যিস কুকুরটা আমাকে কামড়ায় নি নাহলে আমার কী যে হতো এটাই আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে সুন্দরবনে পাখি দেখার গল্প সেটাই মজার